আমি আগের কথা বললে সেটা হয়তো অতটাও ভালো বলতাম না কিন্তু এখন নিকাশ ব্যবস্থা আগের চেয়ে অনেক অনেক ভালো হয়ে গেছে আগে ছিল মাটির কিছু ড্রেন বৃষ্টি টিষ্টি হলে সেগুলো অনেক সময় বুজে যেত বা হয়তো যখন সরকার থেকে কাউকে নতুন নতুন ঘর দেওয়া হচ্ছিল বিনামূল্যে তখন তাদের সবারেরই ঘরের বাইরে সেই ইট বালি এসব পড়ে থাকত বৃষ্টিতে সেগুলো ধুয়ে আর ড্রেনে পড়ে গেলে অনেক সময় ড্রেনটা বুজে জল জমে যেত আমাদের অনেকের অনেক রকম সমস্যা হতো কিন্তু তারপর সরকার উদ্যোগ নিয়ে সেটাকে বড় রাস্তা করে দেয় এবং সেই রকম পাকা ড্রেন করে দেয় যেটা খুব ভালোভাবেই এখন জল কে বয়ে নিয়ে যেতে পারে এমনকি অ্যা কিছুদিন আগে অবধিও মানে আমি দেখেছি কিছুদিন আগে কেন মানে প্রতি সপ্তাহেই হয়তো ওরা আসে আমি কিছুদিন আগে ওদেরকে দেখেছি প্রায় রোজই কয়েকজন রোজ না কয়েকজন সপ্তাহে হয়তো একদিন কী দুদিন করে এসে তারা ড্রেনটাকে পরিষ্কার করে দিয়ে যায় ড্রেনের সমস্ত নোংরা টোংরা যা আছে সবকে পরিষ্কার করে দেখে দিয়ে আবার রাস্তার মাঝে তুলে চলে যায় সেগুলোকে আবার তুলতে একটা গাড়ি আসে সেই গাড়িটা এসে তুলে ওটাকে নিয়ে চলে যায় তো হ্যাঁ এখন ড্রেনেজের ব্যবস্থা মানে নিকাশের ব্যবস্থা খুব ভালো হয়ে গেছে তবে যদি এটাকে আরও উন্নত করতে হয় তাহলে আমি বলব যে যেটা আর কি মানে আর কি খুব তো ধীরে ধীরে হয় যেটা আপনার হয়তো সপ্তাহে একদিন নিকাশ করা হয় সেটাকে যদি আর একটু বাড়ানো যেতে পারে তাহলে খুব ভালো হয় কারণ কী অনেক সময় এ সব জিনিস জায়গাতে খুব তাড়াতাড়ি জিনিস জমে যায় তো আবার হয়তো কোনো অন্য জায়গা কোনো কলকারখানার সেখানের মানে আর কি যারা ধরুন কোনো ঘরে কোনো অন্যান্য জিনিস তৈরি করছে তাদের ঘরে আবর্জনাটা বেশি হয় পেঁয়াজের খোসা থেকে শুরু করে অনেক ধরনের চাষবাসের জিনিস গমের খড়কুটো সব কিছু জিনিস ওগুলো যখন ড্রেনে এসে পড়ে খুব বেশিভাবে জমে যায় তো আমার মতে বলে যে যদি সেগুলোর জন্য একটু একটা একটা করে ডাস্টবিন দেওয়া যায় প্রত্যেকের বাড়িতে তাহলে আরও বেশি ভালো হয় আর যদি এটাকে খুব রেগুলার নিকাশের ব্যবস্থা করা যায় তাহলে এটা আরও ভালো হবে এটাকে আমরা মানে আর কি নিকাশ ব্যবস্থা করা যেতে পারে